এখন তো গাছপালা কমে আসছে তার জন্য হচ্ছে গরম বেড়ে আসছে কেননা আমি সেই জন্য করে গাছপালা বেশি করে লাগাতে চাই কেননা ওই গাছপালা লাগাতে চাই তা না আর কেউ সেই জন্য কোনো নারকেল গাছ তা মানে বেড়ে যাচ্ছে তো আমাদের আছে দশ পনেরো নারকেল গাছ আছে তাও তবুও আমি আরো নারকেল গাছ লাগাতে চাই যদি বল নাই যত না যদি না কেন হচ্ছে গিয়ে দশ পনেরো মাসে আমরা দু হাজার তিন হাজার টাকা ইনকাম হয় বিক্রি করি আমাদের বাড়ি খায় তা থেকে খিরিস গাছ আছে তো অনেক বড় বড় খিরিস গাছ মোটা মোটা খিরিস গাছ আছে তাহলে ওই যে আমাদের অনেক টাকা করে হয় খিরিস গাছ বিক্রি করলে সেই জন্য করে আরো বেশি করে খিরিস গাছ লাগাতে চাই আবার আমাদের বাড়ির চারপাশে আমাদের সব কিছু গাছ লাগানো লাগাতে লাগালে আবার হাওয়াটা বাতাসটা একটু বেশি হবে তো গরম হয়তো এখন গরমকালের দিন গরম হচ্ছে তো সেই জন্য করে আরো গাছপালাগুনা বেশি করে লাগাতে চাই আবার আম যেমন ধরে নাও আম গাছ পেয়ারা গাছ এইসব ফল আমরা বিক্রি করি বাড়িতে খাই আবার কি খাবে দাদা আজ আসেন আবার এইসব আছে বাড়িতে আছে লাগানো আবার আমি বেশি করে লাগাতে চাই যত না